আমি কাবাডি বউ ডুডু এইসব খেলাগুলো খেলতে বেশি পছন্দ করি এবং লং জাম্প হাই জাম্প এগুলোও খেলি আমি এইগুলো মাঠে খেলি তো যখন স্কুলে আমি প্রতিযোগিতায় সবরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম তখন স্কুলের মাঠে খেলতাম তো এখন আমাদের পাড়ার গ্রামের মাঠে খেলি আমার বন্ধু বান্ধবীদের সঙ্গে খেলি এবং আমার ছোট ভাই বোন দাদা দিদি তাদের সাথেও খেলি এই খেলাটি খেলার জন্য আমার এমন একটা বড় মাঠের দরকার যেখানে শুধু মাঠ থাকবে বা কোনও নোংরা থাকবে না কোনও কাঁটা জাতীয় কাঁচ ভাঙা কিছু পড়ে থাকবে না এরকম একটা জায়গা এরকম একটা জায়গা থাকবে যেটা আমাদের বাড়ির পেছনে রয়েছে খেলার মাঠ তো সেখানেই আমাদের বাড়ির কাছেই অবস্থিত এই খেলার মাঠটি সেখানে আমরা খেলতে যাই আমাদের বাড়ি কৃষ্ণনগরে থেকে কৃষ্ণনগরের কাছাকাছি আমাদের বাড়ি তো কৃষ্ণনগর থেকে একটু যেতে হয় তো সেইখানে আমাদের বাড়ির আশেপাশেই সেই মাঠটি রয়েছে যেমন আমরা খেলি আমরা আমাদের পরিবারের মানুষদের পরিবারের ভাই বোন দাদা দিদিদেরকেও নিয়ে যাই আবার বন্ধু বান্ধবীদেরকেও নিয়ে যাই আর আমরা ওই মাঠেই খেলতে যাই তো খেলাধূলা না অনেকসময় অনেকরকম খেলা হয় কখনও হাডুডু কখনও কাবাডি লং জাম্প হাই জাম্প বউ ডুডু এইসব আমরা খেলে থাকি